বিভিন্ন ঋতু অনুযায়ী শীতকালে সবচেয়ে বেশি ফুল গাছ গজায় আমি বিভিন্ন ধরনের গাছ লাগাই একটি ফুলের গাছ একটি বাড়ির সৌন্দর্য্য বাড়ায় আর বর্ষা কালে ক্যালেন্ডুলা বেড়োডের মতো গাছের বৃদ্ধি হয় আর গরমকালে আম কাঁঠাল লাগানো হয় এছাড়াও কিছু শাকসবজির চাষ হয় এছাড়াও মিষ্টি কুমড়ো পটল কুমড়ো শাক করলা গ্রীষ্মকালীন টমেটো বেগুন ঢ্যাঁড়শ বিভিন্ন গাছ লাগানো যেতে পারে